হ্যাঁ বল আরে এই তো এই কিছুখন আগে বল

শান্তিনিকেতন যাবি

হ্যাঁ হ্যাঁ ওটাই তো হ্যাঁ ওখানে ভালো করে দোল উৎসব পালন করা হ্যাঁ হ্যাঁ ওদেরকেও বল যে কে কে যাবে কেরকম টাকা ফাকা মানে বাজেটটা হবে ওই রকম না আমারও ফার্স্ট টাইম হবে এটা যাওয়া হয় নি বোস এই দেবব্রতর মধ্যে দিয়ে কেউ যায় নি একবারও হ্যাঁ ও গেলে কি না ও ভালো করে দেখ বলতে পারবে হুম আর

হুম আর ট্রেনটা কি রকম মানে কোথা দিয়ে ধরবি বল তো একটু শিয়ালদাহ থেকে নয় হাওড়া

ট্রেনটা আগে দেখে রাখতে হবে টিকিট ফিকিট করতে হবে না না

এগুলোও করা যায় ঠিক আছে ঠিক আছে প্ল্যানটা ফাইনাল রইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম হুম ঠিক আছে টা টা